আমাদের সম্প্রদায়ের একজন নেতা হচ্ছেন স্বামী বিবেকানন্দ তার বাণী এবং তার যে বই পড়ে আমরা অনেক অনুপ্রাণিত হই তার আদর্শে আমরা আদর্শিত হই আর তার এই আদর্শ বা তার এই অনুপ্রেরণার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধভাবে বাঁচার অনুপ্রেরণা পাই